আমি কখনো এমন একটি বই পড়েছি যা আমি প্রথমে ভাবি নি যে বইটা আমি পছন্দ করবো কারণ আমার স্পিক পাওয়ার বই পড়তে আমার একদমই পছন্দ ছিলো না বা আমার ভালো লাগত না কিন্তু আমার চিন্তাভাবনা এলো যে স্পিক পাওয়ার বই পড়ে অনেক কিছু হয় একবার পড়েছিলাম তারপরে সে একবার পড়তে পড়তে আমার পছন্দ লেগে গিয়েছিলো বইটি দুবার তিনবার কন্টিনিউ পড়তে থাকি আমি সে বইটি দিয়ে আমার পছন্দে লেগে গিয়েছিলো অথচ প্রথমে আমার পছন্দ ছিলো না এবং সেই বইটি কী ছিলো সেই বইটি ছিলো আমার স্পিক পাওয়ার বই এবং স্পিক পাওয়ারের বই এবং এই বইটিতে কি আপনি আপনাকে আপনার মন পরিবর্তন করেছে হ্যাঁ আমাকে এই বইটি একদমই ভালো লাগত না বা আমার পছন্দর বই ছিলো না

যেমন স্পিক পাওয়ারের অভিজ্ঞতা অর্জন করে আমি কোর্স করতে গিয়েছিলাম যেইটা তিন বছরে যেরকম শিখতাম কিন্তু আমার আগে থেকে অভিজ্ঞতা ছিলো আমি তিন বছরে সেই কোর্সটা আমি খুব ভালোভাবেই মোটামুটি শিখে যাবো শিখে যাওয়ার ফলে আমি এমন কোনো কাজে যোগ হবো যাতে সে কাজটা আমি ভালোভাবে করতে পারি এবং করে টাকা ইনকাম করে বা টাকা রোজগার করে আমি সংসার চালাতে পারি